হ্যালো হ্যাঁ আপনি উবের থেকে বলছেন কি আমি কলকাতা থেকে বলছি আপনাকে এটটু যেতে হবে মুর্শিদাবাদে আমার বাবা মা ওখানটায় থাকে আপনি কি ওনাকে এদেরকে মানে কলকাতায় নিয়ে আসতে পারবেন কি কতো টাকা লাগবে আচ্ছা দু হাজার টাকা ঠিক আছে হয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাকে একটু সাবধানে আনতে হবে উনি বয়স্ক মানুষ তো এতো গরমে বুসতেই পারছেন আমাকে পরশু দিন লাগবে মানে কলকাতায় আনতে হবে ঠিক আছে দাদা আপনার দায়িত্ব রইলো সাবধানে নিয়ে আসবেন তাওলে ঠিক আছে রাখলাম দাদা